হ্যালো হ্যাঁ দিদি তোমার সাইকেলের সাইকেল আছে ভালো বলছি তোমার দোকানে ভালো কোয়ালিটির কোন সাইকেলটা আছে আমার ছেলের জন্য নেব ভালো সবথেকে ওই ও কত দাম পড়বে

ও পাঁচ সাত বছর ও আচ্ছা একটু কম বেশি কিছু একটা ডিসকাউন্ট রাখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার ছেলে কেমন আছে কোন ক্লাসে পড়ে ও তাহলে সেটা হলে সাইকেল চালানোর মতো হয়নি না ও বাড়িতে কতজন আছে ও মেয়ের বয়স কত ও মেয়ে কোন ক্লাসে পড়ে ও তা রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ও আপনি সংসার চালিয়েও ব্যবসা শুরু করছেন কোনো অসুবিধা হচ্ছে না

ও আচ্ছা দিদি আমার একটা ফোন এসেছে হ্যাঁ পরে কথা বলছি